পশ্চিম মেদিনীপুর জেলার জাতিগত ভাষাগত সমস্যা সম্পর্কে বলতে পারি এখানে নানান জাতির মানুষ বসবাস করে এবং বিভিন্ন ভাষার লোকও বসবাস করে

আমরা দেখি যে এখানে উপজাতীয় লোকও বসবাস করে সাঁওতাল উপজাতি বসবাস করে তাদের ভাষা বুঝতে খুব একটা পারি না কিন্তু তারা কাজের মাধ্যমে আমাদের কৃষকদের পরিবারে ধান কাটতে আসে তাদের সাথে যে কথা বলি কথাগুলো ভালো লাগে এবং বুঝতে না পারলে বলি একটু বলো না যে এইটা কি মানে তারা বলে দেয় খুব ভালো লাগে আমাদের এখানে মুসলিম সম্প্রদায়ের লোকও আছে এবং কাছেই পাঞ্জাবিদের গুরুনানকের আশ্রম থাকায় এখানে শিখ ধর্মের লোকও বসবাস করতে আসে এখানে থাকে তাদের সাথে আমরা ভালোভাবেই মিশি তাই মুসলিম খ্রিস্টান বাঙালি সাঁওতালি সকল জাতিগত এবং ভাষাগত দিক থেকে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাটি একবারে খুব ভালোভাবে সহাবস্থান করছে এবং যোগাযোগও রেখেছে